থালা বাসন ধোয়ার ক্ষেত্রে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে ছাই বা সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার জল দিয়ে ধুয়ে নিতে হবে তৈলাক্ত বাসন পরিষ্কার করতে আমি ভিমবার ব্যবহার করি